পুরুলিয়া জেলার প্রধান সামাজিক কল্যাণ ও উন্নয়নের জন্য মা বোনেদের জন্য অন্যতম এর কথা ভেবে একগুচ্ছ প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার এখানে কলেজ তৈরি হয়েছে হাসপাতালে অনেক সুবিধে আছে আমাদের এখানে ছোটো ছোটো ছেলেদের জন্যে পার্ক তৈরি হয়েছে এছাড়া রাস্তা খুবই ভালো আছে এখানের তাছাড়া কন্যাশ্রী তেরো থেকে আঠেরো বছরের মেয়েদেরকে দিচ্ছে যাদের যাতে বালবিবাহ না হয় রূপশ্রী বিয়ে যাতে হয় মেয়েদের সেই টাকার ব্যবস্থা করছে সরকার বিধবা ভাতা সরকার থেকে বিধবাদের যাদের স্বামী নেই তাদেরকে টাকা দেওয়া হবে কিংবা যার স্ত্রী নেই তাদেরকে টাকা দেওয়া সরকার থেকে বার্ধক্য ভাতা ভাতা সরকার থেকে বৃদ্ধ মানুষদের টাকা দেওয়া হবে একটা ভাতা দেওয়া হবে যারা কাজ করতে পারবে কিষাণ বিকাশ অভিযান কিষাণদের সাহায্য করে পশ্চিমবঙ্গ সরকার যাতে ফসলের উন্নয়ন হয় ইন্দিরা অবাস অভিয়ান সরকার থেকে একটা ভাতা দিচ্ছে যাতে ঘরবাড়ি মানুষের তৈরি হয় স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড একটা সরকার থেকে কার্ড দেওয়া হচ্ছে যাতে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা হয় জব কার্ড সরকার থেকে একটা কার্ড দেওয়া হচ্ছে যেটা একশো দিনের কাজ পায় সরকার থেকে আইসিডিএস গর্ভবতী মহিলা এবং এক থেকে পাঁচ বছরের বাচ্চারা আইসি ডিএসের মিড ডে মিল পায় আইসিডিএস থেকে অনেক সুবিধে পায় প্রসূতি মায়েদের ভাতা প্রসূতি মায়েদেরকে সরকার থেকে একটা ভাতা দেওয়া হয় যাতে সুস্থভাবে শিশুর জন্ম হয় সেইজন্য একটা ভাতা দেওয়া হয়